এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো পঁচানব্বই দুহাজার তিনশো নব্বই পঞ্চাশ হাজার চারশো চল্লিশ পাঁচ হাজার চারশো পঞ্চাশ পাঁচ লাখ ষাট হাজার একশো